আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় প্রধান ফসল ধান আর আলু তাছাড়াও বিভিন্ন রকমের শস্য পাওয়া যায় ডাল পাওয়া যায় বিভিন্ন রকমের ফল পাওয়া যায় শাক সবজিও বিভিন্ন রকমের বিভিন্ন রকমের শাক সবজিও পাওয়া যায় সবথেকে বেশি আমাদের এই পশ্চিম মেদিনীপুরের চাহিদা হচ্ছে ধান আর আলু আর শাক সবজিও খুব প্রচলন আছে আমাদের এখানে আর এইসব ধান ধান মেনলি ধান আমাদের এখানে চাষ করা হয় শীতকালে একবার চাষ করা হয় আর একবার চাষ করা হয় বর্ষাকালে আর একবার গরমকালে তিন তিন তিন রকমের ধান এখানে চাষ করা হয় আর আলুটা চাষ করা হয় শীতকালে আর এই ধান কিংবা আলু আলু সম্ভব আলু হচ্ছে এইখান থেকে মাঠ তুলে সেটা প্যাকেজিং করে বাজারে বিক্রি করা হয় আর এই ধানটা ধানও মাঠ থেকে তুলে ঝাড়াই বাছাই করে পরিষ্কার করে ওটা বাজারে বিক্রি করা হয় আর শাক সবজিও মাঠ থেকে তুলে সেগুলোকে রিফ্রেসিং করে তারপরে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় আর আমাদের এখানে শাক সবজিগুলো নিজেদের নিজেদের জমি থেকে তুলে বিক্রি করতে নিয়ে যাওয়া হয় এখানে বিভিন্ন যেমন গরমকালে ধান চাষ হয় শীতকালে আলু চাষ হয় গরম শীতকালে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় এখানে যেমন ফুলকপি বাঁধাকপি ক্যাপ্সিকাম বিন্স গাজর বিট এসব এইসব শীতকালে পাওয়া যায় আর গরমকালে পাওয়া যায় পটল ঝিঙে চিচিঙ্গা আর বরবটি শসা কাঁকরোল এইসব জিনিস এইসব সবজিগুলো গরমকালে পাওয়া যায় আর রান্নার ক্ষেত্রে এগুলো বিভিন্ন রকমভাবে রান্না করা যায় যেমন যেমন ধরুন ডালটা ডাল আমরা ভালো করে ধুয়ে তাতে যদি বলি যে নিরামিষ ডাল করবো তাতে পাঁচফোঁড়ন পাঁচফোঁড়ন দিয়ে সে ডালটা সিদ্ধ করে তেল দিয়ে ঐ ডাল করা হয় যদি বলি যদি ধরি যে নিরামিষ ডাল যদি ধরি যে আমিষ ডাল করবো যেমন ধরুন মুসুর ডাল মুসুর ডাল আমরা সেটাকে আগে ভালো করে ধুয়ে সিদ্ধ করে সেটাতে তেল দিয়ে তার সাথে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা একটু যদি একটু যদি জিরা দিয়ে ভালো খেতে লাগে কিংবা ধরুন একটু আদা কিংবা রসুন দিলাম কিংবা একটু মাছের মাথা দিলাম দিয়ে সেই সেই ডালটা যদি করা হয় তাহলে সেটা খেতে আরো সুন্দর খেতে লাগে